আপনি কি আপনার গ্রামীণ সম্প্রদায়ে শুরু হওয়া কোন সফল ব্যবসা নিয়ে আলোচনা করতে পারেন হ্যাঁ আমি করতে পারি আমার গ্রামে একটি একজন ব্যবসাদার আছে যিনি সফল হয়েছেন তিনি হলেন ঔষধ ব্যবসাদার ঔষধ যেরকম জমি জমির ঔষধ গাছগাছালির ঔষধ সেরকম ব্যবসাদার তিনি কি তাদের সফল করেছে তাকে সফল করেছে কিছু ঔষধ একসময় সেই ওষুধটা খুবই চলছিল খুবই খুবই ভালো কাজ করছিল সবকিছুতেই সব গাছগাছালিতেই খুবই ফলন হচ্ছিল ভালো সেই গাছটাতে যে গাছটাতে ওই ওষুধটি প্রয়োগ করছিল সেই গাছটাতে খুবই ফলন বাড়ছিল প্রতিটি যখনই সবাই করছিল সবাই করার সাথে সাথে ওই ওষুধটি ভাইরাল হয়ে যায় ওই ওষুধটি সবার মুখে মুখে চলে যায় যে এই ওষুধটি খুবই ভালো খুবই ফলন দিচ্ছে গাছটিতে এই ওষুধটি প্রয়োগ করলে তাই তখন এই ওষুধটি জানার ফলে সবাই নেয় সেই ওষুধটিই সেই ব্যবসাদারকে খুবই বড়ো করে তুলেছিলো এবং তাকে সফল করে তুলেছে তার ওই ব্যবসায় সে তাই ওই ব্যবসায় খুবই উন্নত হয়েছে সফলও হয়েছে তার ওই ঔষধের দ্বারা যেই ঔষধ ওই গাছগাছালিকে ফলন দিতে সাহায্য করে সেই ঔষধ দ্বারা সে খুবই বড়ো হয়েছে